বলিউড টলিউড ভারতের সর্বত্র ফ্যাশান প্রবণতাকে যেভাবে প্রভাবিত করেছে বলে আমার মনে হয় সেটা হলো তারা বিভিন্ন ডিজাইনার কাছ থেকে বিভিন্ন ফ্যাশান ফলো করেছে আমি তাদের পোশাকের জন্য যে সিনেমা বা চরিত্র পছন্দ করি সেটা হলো বলিউডের সোন সাথিয়া মুভির শ্রদ্ধা কাপুরকে এবং টলিউডের পাগলু টু মুভির কোয়েলকে আমি কি সিনেমার হ্যাঁ আমি ই সিনেমার দেখা আউটফিট তৈরি করার তৈরি করেছি সেটা হলো বলিউড মুভির কুচকুচ হোতাহে মুভির কাজলের একটা চুড়িদার আমার খুব ভালো লেগেছিলো তাই আমি ডিজাইনের কাছ থেকে সেটা তৈরি করেছি